পাঁচটি আন্তর্জাতিক শহর ভারতবর্ষের মধ্যে কলকাতা কলকাতা একটি আন্তর্জাতিক শহর হিসেবে প্রসিদ্ধ দু নম্বরে মুম্বাই মুম্বাই শিল্পনগরী হিসেবে আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে তিন নম্বর চেন্নাই চেন্নাই ভারতবর্ষেই অবস্থিত চেন্নাই একটি আন্তর্জাতিক শহর চার নম্বরে দিল্লি দিল্লি ভারতবর্ষের রাজধানী এবং এটি আন্তর্জাতিক শহর পাঁচ নম্বরে জাপানে অবস্থিত টোকিও টোকিও একটি আন্তর্জাতিক শহর হিসাবে উল্লেখিত